হ্যাঁ রিয়াদি ভালো আছো এই তো আমি ভালো আছি তো গত সপ্তায় তো পরের সপ্তাহে তো আমাদের তো স্কুলে তো বিজ্ঞান সপ্তাহ শুরু হবে তো তোমার কী পরিকল্পনা হ্যাঁ মানে তোমার যে তোমার যে শিক তোমার যে স্টুডেন্টসগুলো আছে সেগুলো কি পার্টিসিপেট করছে তো হ্যাঁ আমার তো স্টুডেন্টগুলো তো এখন থেকে নাচ প্রাকটিস করছে এমন কি গানও প্রাকটিস করছে তারা গান তো হয় তুলছে আমিও তো পার্টিসিপেট করছি তুমি করবে না তোমার স্টুডেন্টরা কী করছে মানে কী ধরনের নাচ করছে গান করছে আমার তো রবীন্দ্রসঙ্গীত ওদেরকে বললাম কত্থক নাচতে কিন্তু ওরা তো কিছুতে রাজি হলো না ওরা বললো যে শিক্ষা ক্ষেত্রে অনুষ্ঠান তো রবীন্দ্রসঙ্গীতই করবে ওরা আচ্ছা তাহলে কি পোশাক পরবে ওই দিনকে চুড়িদার কি পরে আসবে নাকি শাড়ি হ্যাঁ শাড়ি পরলেই বেশি ভালো হবে আমার মনে হয় হ্যাঁ কী শাড়ি পরবে কোনো কি ঠিক করে রেখেছ আমি তো একটা হদুল কালারের একটা শাড়ি পছন্দ করে রেখেছি ওই শাড়িটা আমার খুব ভালো লাগে ওই শাড়িটাই পরে নোবো হ্যাঁ তুমি তুমিও হলুদ পরো হ্যাঁ আমি তো বাকি শিক্ষিকাদেরও বলেছি যে ওরাও যেন হলুদ পরে সবাই একসঙ্গে হলুদ পরবো তবেই ভালো লাগবে